আমার এলাকায় বাস ট্যাক্সি অটো রিক্সা ট্রেন ট্রাম ওলা উবের র্যাপিডো সব কিছুরই ব্যবস্থা আছে চাইলে পর্যটকরা যদি চায় তাহলে তাদের সুবিদার্থে ওলা উবের বা র্যাপিডো বুক করতে পারে বা ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে গাড়ি বুক করতে পারে তা কারণ অটো রিক্সায় এগুলো সু যাতায়াতের সুবিধার থেকে তারা যদি ট্রাম বা ট্রেন বা মেট্রোতে যাতায়াত করে তারা যেই জায়গায় যেতে চায় সেখানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে কারণ ট্রাফিকের জন্য তো রাস্তায় বাস ট্যাক্সি অটো রিক্সা এগুলো তো সিগনালের কারণে অনেকটা সময় লেট করিয়ে দেয় আর ট্রেন ট্রাম এবার মেট্রো এগুলোতে তো এসবের কোনো ট্রাফিকের কোনো ব্যাপার নেই